হ্যালো শুভ মহারাজা রেস্টুরেন্ট থেকে বলছো বলছি এই যে আমি যে অর্ডার করেছিলাম না দু প্লেট চাউমিন আর দুটো বিরিয়ানি আচ্ছা নিয়ে আসো তুমি আমি তুমি ন্যাওদা মোড়ে আসো ন্যাওদা মোড় থেকে পূর্ব দিকে সোজা বল খেলা মাঠের কাছে চলে আসো আর আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লোকেশানটা পাঠিয়ে দিচ্ছি ওখানে চলে আসো আর রেটটা কত বললে ও চারশো টাকা আচ্ছা তুমি নিয়ে আসো আমি তোমাকে হাতে হাতে টাকাটা দিয়ে দিচ্ছি